আমার অঞ্চলে খেলাধুলার উন্নয়ন বা প্রচারের জন্য আমি আমার ক্লাব সংস্থাগুলিকে সমর্থন করি কারণ যে কোনো সাংস্কৃতিক প্রতিযোগিতা বিভিন্ন পুজায় ক্লাবগুলি করে থাকি তাতে পাড়ার পুরুষ ও মহিলা সকলেই অংশগ্রহণ করে এবং খুব আনন্দ উপভোগ করে এছাড়াও ক্লাবগুলি আশেপাশে ক্লাবের সঙ্গে যোগাযোগ রেখে গাড়িতে করে প্রচারের মাধ্যমে ক্রিকেট বা ফুটবল খেলার প্রতিযোগিতা করিয়ে থাকে যেখানে অনেক দূর থেকে অনেক দল খেলতে আসে এবং বিশেষ পুরস্কারেরও ব্যবস্থা থাকে তাই যারা সুবিধা বঞ্চিত তারা আমাদের এই গাড়ির মাধ্যমে প্রচার বা কাগজ ছাপিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে এখানে খেলাধুলার কথা জানতে পেরে তারা অনেকেই খেলতে আসে তাই আমি মনে করি আমার অঞ্চলে খেলাধুলার প্রচারের জন্য ক্লাব সংস্থাগুলি যথেষ্ট